হ্যাঁ বলুন

এখন আমাদের অফার আছে যেটা আপনার মোবাইলের দাম আছে উনিশ হাজার নশো নিরানব্বই টাকা দাম আছে তো আমাদের এখন অফারে যেহতু অফার চলছে সেই জন্য ফোনটা আপনি পেয়ে যাচ্ছেন পনেরো হাজার পাঁচশো কুড়ি টাকাতে হ্যাঁ আর এটার ফিচারস আছে আপনার পাঁচ হাজার এম এইজের ব্যাটারি পাবেন স্টোরেজ একশো আঠাশ জিবি হুম আর এটার ব্যাক ক্যামেরা পাবেন হচ্ছে পঞ্চাশ আর ফ্রন্ট ক্যামেরা পাবেন হচ্ছে টোয়েন্টি হ্যাঁ তার সাতে এক্স প্রাইমারি পাঁ পাঁচ হাজার এম এইজের ব্যাটারি পেয়ে যাচ্ছেন আর যে নেটওয়ার্ক আর ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন সেবেন্টিন প্লাস জিরো পয়েন্ট সেভেন সেমেস ডিসপ্লে পাচ্ছেন হুম এটা কালার আছে আমাদের কাছে এখন স্টকে আছে হচ্ছে আপনার গ্রিন কালারটা সবুজ কালারটা স্টকে আছে আর একটা মনে হয় আর একটা ব্ল্যাক কালার আছে ঠিক আছে তো আপনি কি ফোনটা কি আজকে নিতে আসবেন কি আমাদের খোলা আছে দশটা অব্দি খোলা আছে আর সাতে ই এম আই য়ের সুবিধাও আছে আপনি যদি চান ইএমআই করতে পার ই এম আইও করতে পারেন ঠিক আছে ইএমআই আপনার প্যান কার্ড ট্যান কার্ড আছে আচ্ছা ঠিক আছে আপনার তাহলে প্যান কার্ড আর ব্যাঙ্কের বইয়ের জেরক্সটা নিয়ে চলে আসুন আমরা প্রসেসিং করে করে দিচ্ছি ঠিক আছে হুম আর আপনি ডাউনপেমেন্ট কতটা করতে পারবেন ডাউনপেমেন্ট কতটুক করতে পারবেন

দশ দশ হাজার করবেন তো ঠিক আছে আপনি চলে আসুন সব কিছু ডকুমেন্টস নিয়ে চলে আসুন তারপরে কালকে আসবেন আচ্ছা ঠিক আছে থালে কা কালকে আমাদের শপ খুলবে আপনার হচ্ছে দশটার দিগে শপ খুলে যাবে হ্যাঁ দশটার পরে যে কোনো টাইমে আপনি চলে আসুন হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে